দীর্ঘ সময়ের জন্য সাঁতার কাটার একটা বিশেষ দিক বা অনুপ্রা অনুপ্রাণিত করে আমাকে যে জন্যে সেটা হলো সাঁতার কাটলে দেখেছি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুবই ভালো থাকে মেন্টাল দিক থেকেও খুবই ভালো থাকে শরীর তো বিশেষভাবে ভালো থাকে আর আমি দেখেছি অনেকে যারা সাঁতার কাটে তারা আজও পর্যন্ত শরীর এবং মন সুস্থ নিয়ে বেঁচে রয়েছে এবং তাদের থেকেই আমি বেশি উৎসাহী হই যে এনারা দেখুন আজও পর্যন্ত এক্সারসাইজ আর এই সাঁতারের মাধ্যমে কত ভালো রয়েছে যাই হোক আর এই সাঁতার থেকে আবার অনেককে দেখেছি বিভিন্ন জীবিকা অর্জনের জন্য বিভিন্ন চাকরিও করছে সেটার থেকেও আমার খুব ইচ্ছা যে আমি সাঁতার থেকে কিছু একটা করি সেখান থেকে কিছু একটু উপার্জন করি কারণ আশপাশে কম্পিটিশানের যা যুগ তাতে একটা সরকারি চাকরি বিশেষভাবে পাওয়াএ কোনও সম্ভাবনাই দেখছি না মানুষ কত কষ্ট পরিশ্রমের মাধ্যমেও একটা চাকরি পাচ্ছে না ছেলেরা বেকার যুবকরা রয়েছে হতাশায় ভীষণভাবে ভুগছে তাই আমি সাঁতার থেকে দেখেছি অনেককে এত পড়ার মাধ্যমে না থেকে সাঁতারের মাধ্যমে থেকে সাঁতার করে সেখান থেকে ওরা কিছু জীবিকা অর্জন করছে এবং নিজের পরিবারকে সাহায্য করছে তাই আমি সাঁতার এই জন্য আমাকে সাঁতারটা করা অনেকদিন থেকে মনের ভিতরে একটা ইচ্ছা ছিল আর এই সাঁতার থেকে আমি কিছু উপার্জন করবো সেই ইচ্ছাটাও আমার ছিল আর সাঁতারের এনার্জির জন্য আমি তো বিভিন্ন রকম ড্রাই ফ্রুট যে ফ্রুটগুলো খেলে আমার শরীর অনেক স সতেজ থাকে সুস্থ থাকে সেগুলো আমি সব সমময় খাওয়ার চেষ্টা করি আর আমার জীব জীবনধারণ উল্টো পাল্টা না করারই চেষ্টা করি যখন তখন ঘুমাই না নির্দিষ্ট সময় আমি খাওয়া দাওয়া ঠিক করি নির্দিষ্ট সময়ে আমি কোথাও যাওয়ার জন্যে আগে থেকে পরিকল্পনা করে রাখি এবং সাঁতার ছাড়া অন্য কোনো কিছুতে আমি বিশেষ পরিশ্রম করি না কারণ সাঁতারে তো অনেকটাই পরিশ্রম করতে হয় তাই সাঁতার দিকটা আমি লক্ষ্য রাখি এবং সাঁতারেই বেশি পরিশ্রম করার চেষ্টা করি যাই হোক বেশি মশলাযুক্ত খাবারও আমি তেমন খাই না কারণ এগুলো খেলে শারীরিকভাবে শরীর ভীষণ ক্ষতি করে আর এই শরীরের ক্ষতি থাকলে আমি সাঁতারটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে পারবো না বাড়িতে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়বো সেই জন্য আমি ওই শরীরকে সব সময় যত্ন রাখি